আমি ঘুরতে খুব ভালোবাসি এবং আমি বিভিন্ন জায়গায় ঘুরি ট্রিপ করি অনেক কিছু ঘোরার মাধ্যমে আমি নিজেকে চিন্তে পারি কিন্তু আমার একটা স্মরণীয় ট্রিপ আছে যেটা আমার অনেক সাহস সেখানে দেখা গেছিলো আমি জানতাম না যে আমি এতোটাও সাহসী কেন না এমন একটা সময় এসেছিলো যে আমি অযোধ্যা পাহাড়ে গিয়েছিলাম ঘুরতে তো সেখানে আমাকে আমার ইচ্ছে ছিলো পাহাড় চড়ার কিন্তু আমি কোনো দিনও পাহাড় চড়তে পারিনি সেখানে গিয়ে আমি ভেবেছিলাম যে আমি পাহাড় চড়তে পারবো কিনা আমি চেষ্টাও করেছিলাম পাহাড় চড়ার আর খানিকটা পাহাড়ে উঠে আমি পড়ে গিয়েছিলাম এবং আমার লেগেও ছিলো খুব জোরে তাও আমি চেষ্টা করে আমি আরো একবার চেষ্টা করি এবং তারপরে আমি পাহাড়ে উঠে গিয়েছিলাম তো এটা আমার কাছে অনেক স্মরণীয় হয়ে গেছিলো এবং এখানে আমি অনেক কিছু শিখেছি যে মানুষ চেষ্টা করলে সব কিছুই পারে তারপরে আমার ভয়ও হচ্ছিল কিন্তু সে ভয়টাকে কাটিয়ে আমি সেই পাহাড়ে চড়াটা শিখেছিলাম